হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ কেন দেব না আপনার দোকান কোথায় রয়েছে বলুন আচ্ছা আচ্ছা পলাশ তো ঠিক আছে আপনি কী কী মাল নিতে চাইছেন বলুন আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আজকে আমাদের ওপাশেই গাড়ি গিয়েছে ঠিক আছে আজকে আমাদের ওপাশেই গাড়ি গিয়েছে ঠিক আছে এবার আপনি যে অর্ডারগুলো বলছেন ঠিক আছে সেই অর্ডারগুলো কিছু কিছু আইটেম আমাদের গাড়িতে রয়েছে ঠিক আছে আমি দরকার হলে ফোন করে বলে দিচ্ছি ওদেরকে ঠিক আছে হ্যাঁ

বারোটা নিলে আপনার ও দশ টাকার লাইফবয় না নেবেন না ওর থেকে দামি নেবেন সেটা বলুন তাহলে আমি বলে দিচ্ছি কত কী দশ টাকা দামেরগুলো আপনার ওই চলে আসবে ন টাকা করে কি সাড়ে আট টাকা করে কেনা আসবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে কোনও অসুবিধা নেই সাড়ে আট টাকা করে আপনাকে তো দিয়ে দেব কিন্তু আপনাকে একটু মালটা একটু বেশি নিতে হবে বুঝলেন তো এবার বারোটা করলে নিলে তো আপনাকে সাড়ে আট টাকায় দিতে পারব না ঠিক আছে আপনাকে হয়তো সেটা হাফ হ্যাঁ ওটা আপনি হাফ পেটি করে যদি নেন তাহলে হয়তো আপনাকে সাড়ে আট টাকা করে দিয়ে দিতে পারব ঠিক আছে তো শ্যাম্পু আপনার হচ্ছে বারো চৌদ্দো টাকা করে চেন রয়েছে এবার ষোলো পিস হ্যাঁ তো ষোলো পিস কুড়ি পিসের তো চেন হয় কুড়ি পিসের চেনগুলো আপনার ষোলো টাকা করে কেনা আর ষোলো পিসের চেনগুলো আপনার চৌদ্দো টাকা করে কেনা ঠিক আছে

আচ্ছা হ্যাঁ ওটা তো আপনার হচ্ছে পঁয়ষট্টি টাকা দাম রয়েছে ওটা আপনার কেনা আসবে ও আপনার ধরুন পঞ্চান্ন টাকার মতো ঠিক আছে ওটা আপনি কটা নেবেন কি নেবেন তাহলে বলুন সেরকম তাহলে আমি বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আপনার দশটা হাফ পেটি কত কোনটা নেবেন বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওটা আপনার হচ্ছে দুশো সত্তর টাকা প্রিন্ট রয়েছে ওটা আপনার কেনা পড়বে দুশো তিরিশ টাকার মতো ঠিক আছে হ্যাঁ ওটা কটা কী নেবেন বলুন আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আপনার এই মালগুলো আমি বলে দিচ্ছি আপনার দোকানে দিয়ে দেবে ঠিক আছে আর আপনি পয়সাটা দিয়ে দেবেন হ্যাঁ আমি বলে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনার বিল হচ্ছে ওই সাত হাজার কত টাকার মতো আপনি দিয়ে দেবেন মালটা দিয়ে দেবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমার কাছে ম্যাগি রয়েছে এছাড়াও বিভিন্ন কসমেটিক্স রয়েছে ঠিক আছে কাজল আইলাইনার এরকম বিভিন্ন ধরনের জিনিস রয়েছে ঠিক আছে এইগুলোও পাবেন আপনি আচ্ছা ঠিক আছে কোনও অসুবিধা নেই সেগুলো আপনি পেয়ে যাবেন সমস্ত রকম জিনিস বাড়িতেই ঠিক আছে ঠিক আছে